প্রাচীনকাল থেকেই মেয়ে মানুষদের উপর অনেক ধরনের অত্যাচার হয়ে আসছে যেমন অত্যাচার বলতে যেমন কোনো কোনো মেয়েকে খুব অল্প বয়সেই বয়স্ক লোকেদের সাথে বিয়ে দেওয়া হতো এবং সেই বয়স্ক মানুষটি যদি তাড়াতাড়ি মারা যায় তাহলে সেই সেই স্বামীর সাথে মেয়েটিকে জীবন্ত অবস্থায় চিতাতে পুড়িয়ে দেওয়া হয় আবার কোনো মেয়ে যদি তাড়াতাড়ি বিধবা হয়ে যায় তাহলে সেই মেয়েটি দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না কোনো আবার মেয়েদের যেমন বলা হতো যে বাড়ির বাইরের লোকের সাথে ঠিকভাবে কথাবার্তা করতে পারবে না বাইরে যদি চলাফেরা করে তাহলে ঘোমটা দিয়ে চলতে হবে আরও অনেক ধরনের কুসংস্কার সেই মেয়েদেরকে নিয়ম মেনে চলতে হতো আবার যদি মেয়েকে তার স্বামী যে কথা বলবে সেই কথাই তাকে শুনতে হবে বাড়ির লোকে যে কথা বলবে সে কথাই শুনতে হবে আরও অনেক ধরনের কিন্তু দিনের পর দিন যেমন এগিয়ে চলছে নারীরা স্বাধীনতা উপভোগ করতে পারছে তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে আর সেই পড়াশোনার ভিত্তিতে তারা এখন পুলিশ ডাক্তারি ব্যবসা চাকরি আরও অনেক ধরনের কাজে যুক্ত হচ্ছে তারা স্বাধীনভাবে এদিকে ওদিকে চলাফেরা করতে পারছে আরও নিজেদের বিভিন্ন ধরনের মনের চাহিদাও পূরণ করতে পারছে